আমাদের পূর্ব মেদিনীপুর এলাকার হাসপাতালে বিছানা অক্সিজেন সিলিন্ডার অস্ত প্রচারের সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে আছে সেখানে বয়স্করা বাচ্চারা কিংবা মাঝারি বড়োদের আর একটু ভালোভাবে তাদের আর একটু সাহায্য হতো যদি সেখানে একটু বিছানাগুলোর বেড যদি একটু যদি একটু বাড়ানো যেতো কি আর একটু অক্সিজেনের মাত্রা যদি আর একটু পরিমাণে অনেক থাকে তাহলে তাদের সেখানে কোনো অসুবিধা হতো না কিংবা সেখানে যদি একটা অ্যাম্বুলেন্স যদি থাকে আমাদের এখান থেকে একটু যেতে একটু সময় লাগে সেখানে যদি একটা গাড়ি কি অ্যাম্বুলেন্স ডেকে আমরা যদি বয়স্ক মানুষটিকে একটু হাতে ধরে নিয়ে যেতে পারতাম তাড়াতাড়ি করে তাহলে অনেক হসপিটালে পৌঁছাতে আমাদের একটু সুবিধা হতো সেই ক্ষেত্রে আমাদের একটু অসুবিধাটা হতো না সেই কারণে আমাদের পূর্ব মেদিনীপুরে সব রকমের সুযোগ সুবিধার হয়েছে কিন্তু হঁসপিটালের ক্ষেত্রে যদি আর একটু সুযোগ সুবিধা হতো তাহলে বয়স্কদের বয়স্ক মহিলারা যারা বাড়িতে আছেন তাদের আর একটু একটু তাদের সাহায্য একটু হতো এখানে সম্পরে এখানে উদ্বদ্ধ অর্যাপ্ত সম্পদের কারণেও অসুবিধার সম্মুখীন আমাদের একটু হয়েছে সেই কারণে আমরা যখন হসপিটালে এখানে যাই তখন সকাল আটটার সময় হসপিটালে যাই কিন্তু দেখা যাচ্ছে আমরা যখন বাড়ি ফিরছি তখন দুপুর একটা বাজছে সেই কারণে কী হচ্ছে না ডাক্তার একজন রয়েছে ওইখানে যদি আমাদের এখানে পূর্ব মেদিনীপুরে যদি আরো যদি ডাক্তারের সংখ্যা যদি একটু বাড়িয়ে দেওয়া যেতো তাহলে ওই আটটা থেকে একটা অনেকটা গ্যাপ যাচ্ছে সেটা কিন্তু লাগদো না সেখানে অনেক মানুষের তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাক্তারটা দেখানো একটু সুবিধা হতো না হলে এখানে সব রকমই সুযোগ সুবিধা রয়েছে কারো কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়নি